বর্তমান শতাব্দীতে বাংলা ভাষা অত্যন্ত সংকটপূর্ণ এবং বিপন্ন অবস্থায় রয়েছে এমতাবস্থায় সংরক্ষণ ও প্রচারের জন্য বাংলা ভাষাকে মানুষের কাছে আরও গ্রহণীয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে আমাদের বাংলা ভাষায় ভাষা ভাষির মানুষেরা আন্তর্জাতিক ভাষার হিসাবে ইংরেজি ভাষাকে অনেকটাই গ্রহণ করেছে এবং সেই মাধ্যমে পড়াশোনা করা বা বিভিন্ন ধরনের সিনেমা ওয়েব সিরিজ এই সমস্ত দেখাকে এখন বেশি প্রশংসাযোগ্য করে তুলেছে এই অবস্থাতে দেখা যাচ্ছে যে বাংলা ভাষাটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে মানে এর অস্তিত্ব সং কিছুটা হলেও বিপন্ন এই অবস্থায় আমাদের বাংলা ভাষাকে সংরক্ষণ ও প্রচারের জন্য তো প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে সে ক্ষেত্রে আমাদের বিভিন্ন বাংলা শিল বাংলা মাধ্যমে যে শিল্পীরা গুণীজনেরা রয়েছেন তারা নাটক থিয়েটার বিভিন্ন সিনেমা এইসবের মাধ্যমে তারা প্রচেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টায় আমাদের সাধারণ জনগণ কীভাবে জড়িত হতে পারে সেটা অবশ্যই তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ খুবই সাহায্য পূর্ণ হয় যদি তারা থিয়েটার নাটক এইসবের প্রতি আকৃষ্ট হন এবং বাংলা ভাষা পড়ার এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত জরুরি এই মুহুর্তে কারণ তাতে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও বাংলা ভাষা কিন্তু হারিয়ে যাবে না তারা নতুনভাবে বাংলা ভাষাকে চিনবে এবং এই ভাষা আরও গ্রহণীয় হয়ে উঠবে